রেডিও টেলিভিশানে অনেক বাংলার সিরিয়াল চলছে তারপরে আপনার বাংলায় অনেক খবর টবর হচ্চে নতুন নতুন অনেক সিনেমা সিরিয়াল হচ্ছে এইভাবেই মিডিয়াতে বাংলা ভাষা পরিচিত হচ্ছে